হ্যালো বলছি দাদা জামা কাপড় দোকান থেকে বলছেন হ্যাঁ বলছি আমার দু পিস শার্ট আর দু পিস শাড়ি লাগবে কেরকম দাম পড়তে পারে হ্যাঁ বলছিলাম আপনাদের দোকানের বাইরে লেখা আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা পাঁচ হাজার টাকার ওপরে যখন আমি কেনাকাটা করবো তখন কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে ও ধরো আমি চারখানা শাড়ি নেবো দু খানা জিন্স প্যান্ট আর দু খানা শার্ট নেবো আচ্ছা এরকমভাবে আমি পনেরো হাজার টাকার ড্রেস নিলে কি রকম ডিসকাউন্ট হতে পারে ওর থেকে কি আর বেশি হবে না আচ্ছা তাহলে ঠিক আছে তাও আমি চারটে শার্ট নেবো আর দু খানা শাড়ি আর দুটো জিন্স প্যান্ট আচ্ছা আচ্ছা বলছি তাহলে আমি যদি আরও বেশি টাকার কেনাকাটি করি তাহলে কি ডিসকাউন্টটা বেশি পাবো আরও তাহলে দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে ঠিক আছে তাহলে এ রাখছি চলে যাবো খন তাহলে